ভারতে আমার প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গ কেন কারণ আমি পশ্চিমবঙ্গে বসবাস করি তাই এই রাজ্যটি আমার খুবই পছন্দের আর খুবই প্রিয় একটা রাজ্য আমি কোথায় ভ্রমণ করতে চাই বলতে পশ্চিমবঙ্গের সব জায়গাতেই আমি ভ্রমণ করতে চাই তার মধ্যে আমি কিছু জায়গা যেমন কলকাতা মেদিনীপুর ও খড়গপুর আরও এইভাবে ওরকম অনেক জায়গা আছে যেখানটা আমার খুব ঘুরে দেখার খুবই ইচ্ছে আছে কলকাতাতে আমার বিভিন্ন জায়গা ঘুরে দেখার ইচ্ছা আছে কলকাতার রাস্তাঘাট পছন্দ করি কলকাতা তে আমি মেট্রোতে চড়তে চাই কলকাতার যেসব মন্দিরগুলো আছে এ সেইগুলোতে ঘুরতে চাই বেলুড় মঠে যেতে চাই তারপর যে সব গঙ্গা দেখার ইচ্ছা আছে গঙ্গাতে এখন তো আবার শুনছি আরতি হচ্ছে গঙ্গা আরতি দেখার ইচ্ছা আছে কারণ আমরা তো আর বেনারসে যেয়ে আরতি দেখতে পারবো না তো আমাদের নিজেদের রাজ্যের মধ্যে যে ইয়েটা আছে তো সেটা আমরা দেখতে পাবো এটা কোনোদিন ভাবিনি তো সেটা যখন হচ্ছে তো সেটা আমার দেখার খুব ইচ্ছে আছে আর রয়েছে ক্ষুদিরামের এর শহীদ স্থান সেখানেও দেখার ইচ্ছা আছে কারণ শুনেছি যে এ ওখানে ক্ষুদিরামকে শহীদ দেওয়া হয়েছিল তো ওটা আছে বিদ্যাসাগরের জন্মস্থান আছে যেটা দেখার জন্য আমার খুবই ই ইচ্ছে আছে যে আমি যাবো ওখানে সেখানে সেখানে আমি মাকে নিয়ে যেতে চাই কারণ ওটা দেখার আমার খুবই ইচ্ছা আছে ইয়ে আর হচ্ছে শিলিগুড়ি যেতে চাই যেটা দেখার জন্য আমার খুব ইচ্ছা আছে দার্জিলিং যেতে চাই পাহাড় দেখতে চাই পুরীর সুমুদ্র দেখতে চাই আই হচ্ছে পশ্চিমবঙ্গের সব জায়গাই আমার খুব পছন্দের যে আমি ঘুরবো দেখবো এমনকি আমি সেটা আমার পরিবারের সাথে যেতে চাই যেখানে আমি হচ্ছে পরিবারের সাথে খুব মজা করতে পারি নানান জিনিস শিখতে পারি জানতে পারি যে এগুলো রয়েছে আর যেমন অনেক অনেক জায়গা আছে যে আমি খুব খড়গপুরে রেল স্টেশনে রেলের ধারে যে হচ্ছে লম্বা স্টেশনগুলো থাকে সেগুলো জানতে চাই দেখতে চাই পুরো জায়গাটাই আমার খুবই প্রিয়